আমি আমার পরিবারকে নিয়ে দীঘা বেড়াতে যাওয়ার জন্য দশটার সময় প্রস্তুত হয়েছিলাম ড্রাইভার একটা গাড়ি বুক করেছিলাম সকাল দশটায় আসার জন্য কিন্তু দশটা দশ বেজে যাওয়ার পরেও গাড়ি আসেনি তারপর ড্রাইভারকে ফোন করেছিলাম ড্রাইভারকে ফোনে পাচ্ছিলাম না সে জন্য ট্রাভেল এজেন্সিকে ফোন করে আমি আমার অভিযোগ জানালাম